আমার বাড়িতে দুটো কুকুর আছে একজনের নাম রকি আরে একজনের নাম হচ্ছে কালু তো দুজনেই আমার খুব আদরের এবং কাছেরই পশু তো আমি তাদেরকে ছাড়াই চলতে পারি না যেখানে আমি যাই তো ওদেরকে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করি কখনও কখনও হয়তো সেটা সম্ভব হয় না আর তাদের যত্ন বলতে আমি একজন মানুষের ঠিক যেভাবে যত্ন নিই ঠিক সেভাবেই তাদেরকেই যত্ন নিই তাদের ভালো খাবার দাবার পরিষ্কার পরিচ্ছন্ন তাদেরকে সঠিক জায়গায় রাখা তাদের মাসে একবার করে ট্রিটমেন্ট করা তো এইগুলো আমি করি যাদের আ এরকম পশু আছে তো তারা এগুলোও কিন্তু করতে পারেন প্রধানত তাদেরকে ঠিক ঠাক জায়গায় রাখা ঠিক ঠাক খাবার দেওয়া আর একটু যত্ন নেওয়া ব্যাস এইটুকু করলেই হবে